কোথাও ভ্রমণে যাওয়ার আগে যেটা আমি করি সেটা হচ্ছে ভালো করে পরিকল্পনা করি কবে যাবো কবে আসবো কোথায় কোথায় কদিন থাকবো তারপর সেই হিসাবে ট্রেনের টিকিট কাটি এবং হোটেল ঠিক করে রাখি হোটেল ঠিক করে রাখলে অনেকটাই সুবিধে হয় যেখানে যাবো সেই স্থানে পৌঁছে সোজা হোটেলে চলে গেলেই অনেকটা সুবিধে হয় সেই নিয়ে অসুবিধা হয় না আর যদি পাহাড়ে যাই সেক্ষেত্রে গাড়িটাও আমরা ঠিক করে রাখি আগের থেকে তাতে অনেকটা সুবিধা হয়